আমি স্কুল কলেজে তো আঁকা শিখি মানে আঁকা তো স্কুল কলেজে যখন পড়তাম তখন আমি আঁকা ড্রইং করেছি আঁকা আঁকতাম যখন কম্পিটিশন হতো স্কুলে কলেজে তো আমার ওখানেই আমি নাম দিতাম এঁকেছি অনেকবার আঁকার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে কারণ যখন আমার মন খারাপ হতো তখন আমি মানে একটা পেনসিল একটা খাতা নিয়ে বসে যেতাম আঁকার জন্য ড্রইং করতে কারণ আঁকাতে আমার খুবই ভালো লাগত মনটা যখন খারাপ হতো আঁ আঁকলেও না অনেকটাই ভালো ফ্ ফিল হতো মনে তো সেই কারণে আমার আঁকাটাই খুব পছন্দ করি আর কোনো কলেজে সম্পর্কে যদি আমি বলি আঁকার প্রতি তো কলেজেও আছে যাতে সে মানে আঁকতে আঁকতে শিল্পীদের অনেক কিছুই মানে হেল্প করবে পরবর্তীকালে তো এ যেরকমই আমরা ড্রয়িং করি ড্রয়িংয়ের পো আঁকার আঁকি আঁকার পরে আমাদের যে আঁকাগুলো যখন ভালো হয় তখন এমন এমন আঁ মানে আঁকা আছে সেগুলো বাইরেও চলে যায় বিদেশেও চলে যায় আঁকার প্রতি এত আঁকারা অনেক প্রযোজ্য আছে যাতে শিল্পীদের অনেক অনেক রকমের সাহায্যও করে তো এরকমই কলেজেও মানে অনেক রকমের প্রোগ্রামও হয় তাতে যদি একুনে ফার্স্টও হয় সেসব আঁকাগুলো কিন্তু বাইরেও চলে যায় তো আমার এই আঁকার প্রতি এটুকুই আমার ধারণা আর আমার আঁকার প্রতি যে আমার স্বপ্নগুলো আছে যদি আমি এরকমে আমি যেরকম আমি এখন আঁকছি আঁকার প্রতি যে আমার ভালোবাসা এটা যদি আসতে আসতে ভালো হয় তো আমি যদি আর্টিস্ট হতে পারি একটা ভালো শিল্পী হতে পারি তো সেখানে আমার অনেকটাই মানে ভালোই হয় তো সেই কারণে আমার আঁকার প্রতি মানে এটুকুই আমার প্ল্যান আছে যে আমি আঁকা থেকে কিছু না কিছুটা মানে যোগ্য আমি করে নিতেই পারব এটুকুই আমার তো আশা আকাঙ্ক্ষা আছে